হুম হ্যালো হ্যালো কে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সুন্দরবন ট্রাভেলস হ্যাঁ আপনি ঠিক কছ করেছেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ দিদি আপনারা যদি পনেরো তারিখ আসতে চান তাহলে আপনি বারো তারিখে বা তেরো তারিখে আপনি হাওড়া থেকে শিয়ালদাহ যাবেন শিয়ালদাহ থেকে নামখানা যাবেন ওইখান থেকে ওইখান থেকে গোসাবা তো আপনাকে স্টিমারে যেতে হবে তারপর ওইখান থেকে আপনি আপনাকে কল করবো না আমি আপনাকে আমি আপনাকে ঠিক পিক করে নেবো আপনার কোনো চিন্তা করার দরকার নেই আপনাকে আমি যেটা বলছি আপনি যে আসতে চান তাহলে আপনি কতজন আসবেন কতজন আসবেন না কী খাবেন কী না খাবেন সে ব্যবস্থা আমাকে আগের থেকে করে রাখতে হবে তো সে তো আপনি একবার জানিয়ে দেবেন একবার আগের থেকে না আপনি হুম আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওকে কোনো প্রবলেম নেই আমাদের কোনো অসুবিধা নেই আপনি কতজন আসবেন কি না আসবেন সেটা আপনি আপনি এ নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন আর হ্যাঁ আপনি কোনো লজ বা হোটেল বুক করেছেন আচ্ছা

না না আমার চেনাজানা অনেকেই আছে অনেক বন্ধুদের হোটেল বা কোন লজ আছে ওনারা বলতে পারবেন কোনখানে হবে না হবে তা আপনি যদি চান তাহলে আপনি এখানে কিছু হোটেল বুক করে রেখে দিতে পারি আপনাদের জন্য আচ্ছা আচ্ছা ধরা দাম আপনাদের যদি একটু বেশি হয় তাহলে কোনো অসুবিধা নেই তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ দিদি আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আমাদের এখানে করে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধার দরকার নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদি হ্যাঁ দিদি

না দিদি আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো চিন্তা করবেন না আমরা আছি তো আমরা আপনাদেরকে এখানে খুব খুব সুন্দর সুন্দর জায়গা দেখাবো কোনো চিন্তা করবেন না আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার এখা আমাদের এখানে খুবই নাম করা হ্যাঁ হ্যাঁ খুবই নাম করা জায়গা এটা আমাদের ট্রাভেলস তো খুবই এখানে এক নম্বর বলতে পারেন ট্রাভেলসটা হ্যাঁ হ্যাঁ দিদি হ্যাঁ দিদি হ্যাঁ দিদি আপনি তো আসবেন আপনি দেখে নেবেন আপনি তো আসবেন আপনি দেখে নেবেন আমাদের ব্যবস্থাগুলো ঠিক আছে দিদি আচ্ছা আপনার নামটা আর আপনারা কজন যাবেন কী কী না যাবেন আপনি আমাকে এই নম্বর হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন দিদি হ্যাঁ দি ঠিক আছে দি ধন্যবাদ